হ্যালো হ্যাঁ বলো এই তো আমি যাদবপুরে এসেছি একটু ওই যাদবপুরে এসছি ওই এখ ওই ওই এখানে একটা ডান্স স্কুলের খোঁজ পেয়েছি ওই তোড়া ডান্স অ্যাকাডেমি বলে বেশ ভালো শুনছিলাম সেই জন্য ওটা ভাবছি এখানে ভর্তি হবো অনেক দিন ধরেই তো ভাবছিলাম কোথাও একটা ভর্তি হবো তা ভাবছি এখানেই ভর্তি হবো হ্যাঁ খোঁজ খবর বলতে ওই বললো এখন যে ওখানে বা ভরতনাট্যম ক্লাসিকাল আর এমনি ওয়েস্টার্ন টোয়েস্টার্ন সবই শেখায় আমি তো ভরতনাট্যামই শিখবো বলেছি সেই কথাই বলে নিয়েছি সপ্তাহে দু দিন করে করাবে হ্যাঁ মাসে ব বললো তো এখন নিয়ে সাড়ে পাঁচশো টাকা করে লাগবে পার মান্থ আর তারপরে প্রোগ্রাম টোগ্রাম হলে সেগুলোর জন্য আলাদা টাকা ঠাকা দিতে হবে সেই সব প্রোগ্রামগুলো পরে এখনই নেবে না পরে নেবে প্রোগ্রাম টোগ্রামে ড্রেস ব্যাপার আছে সেটা এখনও তো কিছু বলে দেয় নি ড্রেস মনে হয় আমাদেরকেই বানাতে হবে তাহলে হ্যাঁ ওগুলো তো লাগবেই তালে কী করবো আমি কি কথা বলে টলে নেবো সব কিছু ভর্তি হতে মান্তলি তো পাঁচশো হ্যাঁ ভর্তি হতে এখন ফর্ম ফিলআপের জন্য হাজার টাকা লাগবে হুম ঠিক আছে তাহলে আমি ভাবছি কথা টথা বলে তালে আমি যদি মনে হয় তালে আমি ভর্তি হয়ে যাবো আজকেই হ্যাঁ তো ওই অক্টোবর তো শুরু হতেই যায় অক্টোবর থেকে তাহলে শুরু করে দেবো ও দেখি সেটা কথা বলে ঠিক আছে আমি কথা টথা বলে তারপরে তোমাকে নাহয় ফোন করে আবার জানাবো ঠিক আছে হুম রাখছি